ভারতীয় চলচ্চিত্র তো আমার ভালোই লাগে গানও অসাধারণ সিনেমাও স অসাধারণ আমি সব ধরনের সিনেমাই দেখি বাংলা দেখি হিন্দি দেখি সিরিজও দেখি মাঝে মধ্যে সিরিয়াল দেখি প্রিয় অভিনেতা প্রিয় অভিনেতা অমিতাভ বাচ্চন এক সময় শ্রীদেবীকে খুব ভালো লাগতো কিন্তু এখন তিনি তো নেই আর আর গান কিশোর কুমারে সমস্ত গানই আমার সবচেয়ে বেশি ভালো লাগে লতা মঙ্গেশকারও আছে তার মধ্যে রুদালি বলে একটা বই বেরিয়েছিলো রুদালি বইয়ের একটা গান খুব ভালো লাগে তারপরে আমির খানের লাগান বেরিয়েছিলো লাগানের গানগুলো খুব মন ছুঁয়ে যায় ওটা অস্কারের জন্য গিয়েছিলো প্রিয় গায়ক প্রিয় গায়ক কুমার কিশোর কুমার ছাড়া আর কাউকে বলবো না